হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন বলুন হ্যাঁ কুমার শীল বলুন হুম হ্যাঁ

রেটের কী তফাত হচ্ছে কতটা রেটের তফাত হচ্ছে কোন কোন কোন কোন মালের উপরে বলছেন বলুন ঠিক আছে আপনি চলে আসুন রেট ঠিক হয়ে যাবে ওর জন্য চিন্তা করতে হবে না ওটার জন্য রেটের জন্য আপনাকে চিন্তা করতে হবে না এটা অফ সিজন চলছে এখন এমনিই একটু ডিডাকশন রেটটা পাবেন আপনাকে মাল কোথায় আপনি এখানে

হ্যাঁ রেট একটু কমেছে কত পিস মাল নেবেন আপনি কত পিস মাল তুলবেন আপনি বলুন ঠিক আছে আমি আপনার সব মালেরই রেট এখন কম আছে আপনি কী রেট চাইছেন আপনি টাঙ্গাইল কী রেট চাইছেন সাড়ে পাঁচশোর মধ্যে হয়ে যাবে আমি টাঙ্গাইল আপনাকে সাড়ে পাঁচশোর মধ্যে দিয়ে দেব

ওই জন্যে কোনও হেডেক নিতে হবে না আপনাকে আপনি চলে আসুন সব রেটে আপনাকে একশো টাকা পঞ্চাশ টাকা করে লেস করে দেব সব মালে

আপনি কবে আসছেন বলুন কবে আসছেন ঠিক আছে আপনি চলে আসুন কোনও চিন্তা করতে হবে না ঠিক আছে আপনি চলে আসুন ওকে ওকে ওকে